আমি একটা ক্যাব বুক করেছি বিডি মেমোরিয়াল স্কুল থেকে আমি শিয়ালদা যেতে চাই এখন দশটা বাজে দশটার সময় বুক করেছি কিন্তু এখন সাড়ে দশটা বাজে এখনো সে ফোনও তুলছে না গাড়িও এসে পৌঁছয়নি তাই আমি গাড়িটা ক্যান্সেল করতে চাই